কোনো মানুষ ভালো করে আঁকা শিখতে গেলে আগে মানুষ শিল্পীদের কাছে যেতে হবে ঠিক আছে ওনারা যেটা বলবেন সেভাবেই আপনাকে আঁকতে হবে ঠিক আছে কিছু ভুল হতেই পারে আপনার যেমন হচ্ছে আপনাকে যেটা একটা বাঘের ছবি দিল সেটা আপনি আঁকলেন কিছু ভুল হল পায়ের ছবিটা ভুল হল হাতের ছবি ভুল পায়ের ছবি ভুল হল সেটা আপনাকে সংশোধন করে নিতে হবে ঠিক আছে আর মানে না পারে আপনি স্যারের কাছে জেনে নিতে হবে স্যার কীভাবে করতে হবে না করতে হবে ঠিক আছে এভাবে আপনাকে শিখতে হবে আর আপনার শিখতে গেলে আপনাকে একটু ভুল হতেই পারে ঠিক আছে সেটা স্যারের সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন স্যারকে জিজ্ঞেস করে নেবেন যে স্যার আমি কীভাবে করব ঠিক আছে ঠিক আছে একটা জিনিস শিখতে গেলে আপনাকে বারবার ভুল হবে সেটা স্যারকে বোঝাতে হবে স্যার আপনাকে বোঝাবে ঠিক আছে তবে আপনি শিখবেন ঠিক আছে এটা ভয়ের কিছু কারণ নেই এটা আস্তে আস্তে আপনি শিখে যাবেন ঠিক আছে আমরা এভাবেই শিখেছি ঠিক আছে এখন আপনাদের কোনো অসুবিধা হয় না ঠিক আছে আর আপনাদিকে আমি শিখাব ঠিক আছে আস্তে আস্তে শিখে যাবেন এটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমরা আছি আপনাদের সঙ্গে থাকব ঠিক আছে আপনাদের বাচ্ছাদিকে বলবেন হাতে ধরে ধরে শিখাতে শিখাবে স্যার কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা নিজেদের মত করে শিখিয়ে নেব কারণ এটা ভালো ভালো শিল্পীরা হাতে ধরেই শেখায় ঠিক আছে কোনো ভুল হবে না আপনারা আসুন আমরা ভালো ব্যবস্থা করে দেব